দক্ষিণ দিনাজপুর জেলার প্রধান সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্যগুলি ভাষা ধর্ম এছাড়াও যারা সাঁওতাল কনুক শবর এদের ভাষাগুলো একটু অন্যরকম মতো মানে কেমন ধরনের আমরা বাঙালিরা সে সমস্ত ভাষা বলতে পারে না তো যেহেতু এটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ তা পশ্চিমবঙ্গর সমস্ত জেলায় এখন দুর্গা উৎসব আছে তাও দক্ষিণ দিনাজপুর জেলায় দুর্গা দুর্গা পুজো হচ্ছে তো একজন বাঙালির কাছে আমাদের যে কালী পুজো লক্ষ্মী পুজো ভাইফোঁটা কখন হয় এবং এগুলি কেমনভাবে হয় এগুলি বলবো এছাড়া আমাদের র রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এদের পরিচয় করিয়ে দেবো আমাদের বাংলা ভাষার গান আছে বাংলা ভাষার নাটক কবিতা গল্প এগুলি পরিচয় দেবো এভাবেই আমরা আমাদের যে বাংলা ভাষাতে ঐতিহ্য সাংস্কৃতিক আছে সেগুলো একজন বিদেশির কাছে আমরা পরিচয় করি